আমার যে সমস্ত বিশেষ বিশেষ গুণগুলি আছে তার মধ্যে হলো আমি রান্না করতে ও ছবি আঁকতে খুবই ভালোবাসি আমি বিভিন্ন ধরনের রান্না করতে ভালোবাসি যেমন মাংস চাউমিন পকোড়া চপ সিঙাড়া বিভিন্ন ধরনের মিষ্টি বিভিন্ন ধরনের শাক সবজির তরকারি মাছ ডিম এ সমস্ত রান্নাগুলি আমি করতে খুবই ভালোবাসি এছাড়াও আমি ছবি আঁকতে ও বাচ্চাদের ছবি আঁকাতে খুবই ভালোবাসি আমার মোট ছজন স্টুডেন্ট আমি এই ছজনকে ড্রয়িং শেখাই এছাড়াও আমি নিজেও বাড়িতে ড্রইং করি এই সমস্ত দিক থেকে আমি এই কাজগুলি করে থাকি আমার এই বিশেষ গুণ আছে তা আমার ছবি আঁকা এ বিশেষ উন্নতির দিক থেকে এগোবে যেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে ছবি এঁকে আমি উন্নতি করতে পারব